আমাদের ভারতবেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বড়ো বড়ো মন্দির ধর্মস্থান বহু কিছু প্রতিষ্ঠিত আছে তাহা দেখার জন্যে আমরা গিয়ো থাকি যেমন উত্তরপ্রদেশে মথুরা বৃন্দাবন আমাদের ধর্মের ব্যাপার রাধাকৃষ্ণের যুগলমেলন জায়গা স্থান নানাারকম দেখা হয় যেমন পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দির বিখ্যাত তা দেখতে যাওয়া হয় যেমন উড়িষ্যার জগন্নাথ দেব পুরীধাম জগন্নাথ দেব খুব ধর্মের দিক থেকে আমাদের টান সে কারণে আমরা সেখানে যেয়ে থাকি কামাখ্যা মন্দির আছে কামাখ্যা যায় কেদারনাথ বদ্রিনাথ হিমালয় হিমালয়ে যাওয়া হয় ওই কারণেই সেখানে আমাদের স্বয়ং বাবা ভোলানাথ বাস করছে কেদারনাথ বদ্রীনাথে সেখানকে যাওয়া হয় এর থেকেও আবার অনেক দূর দূরান্ত জায়গা আছে সব জায়গাতে যাওয়া সম্ভব হয়নি কিন্তু কিছু কিছু জায়গা আছে সম্ভব হয়ে যায় আমাদের যাওয়ার মধ্যে যেতেই হয় যেমন গয়া বিহারে গয়াতে পিণ্ড দান করতে বহুল গীত যায় হুম এইসব জায়গা কিছু যেতেই হবে ধর্মের কারণও আছে আর এই নিজের ব্যক্তিগত ব্যাপারও নিজের ভ্রমণ ইচ্ছাতেও